আমার এলাকাতে যদি আমি কোনো নতুন ব্যবসা খুলতে চাই সেটা হবে আলু ব্যবসা কারণ দৈনন্দিন জীবনে মানুষ যে কোনো সবজি রান্না করুক না কেন তাতে আলু ব্যবহার করে এবং দৈনন্দিন জীবনে সবথেকে লাভবান ব্যবসা হচ্ছে আলু ব্যবসা এই জন্য আমি আলু ব্যবসা খুলতে চাই এছাড়াও আমার এলাকাতে যে সমস্ত চাষযোগ্য জমিগুলি রয়েছে সেগুলি খুব উর্বর এবং সেইখানে জলের ব্যবস্থাও রয়েছে তাই চাষিরা খুব বেশি পরিমাণে আলুর ফলন পায় এবং সেই যদি আমি আলু ব্যবসা খুলি আমি আলু বীজ বিক্রি করে এবং এমনকি ফলন্ত আলু কিনে সেই আলু দূরেতে বিক্রি করে বা স্টোরেতে রেখে পরে বিক্রি করি খুবই লাভবান হতে পারি কারণ আলু হলো চাষিদের আমাদের এলাকার চাষিদের সবথেকে বেশি লাভবান কৃষি পণ্য এই জন্য সমস্ত চাষিরাই প্রায় আলু চাষ করে এবং এটি আলু চাষের মাধ্যমে তারা তাদের দৈনন্দিন জীবনের শখ পূরণ এবং নানা রকম যে সমস্ত আশা আকাঙ্ক্ষা রয়েছে এই আলুর টাকা দিয়েই তারা প্রধানত মেটায় তাই আমি যদি আলু ব্যবসা করি এবং চাষিদের কাছ থেকে কিছু কম টাকায় আলু কিনে সেই আলু যদি আমি কিছুদিন রেখে দিই এবং পরে দাম বাড়লে আমি সেই আলু বিক্রি করে খুবই লাভবান হতে পারি তাই আমার এলাকায় সবথেকে ব্যবসার জন্য যেই ব্যবসাটি রয়েছে সেটি হলো আলু ব্যবসা